আমি আমার মেয়েকে তার গত বছর জন্মদিনে একটি ফুলদানি বানিয়ে দিয়েছিলাম এবং তার সাথে কিছু ফুলও ছিল সেই ফুলগুলি ছিল ছোটো ছোটো কাগজের তৈরি এবং নানা রকম রঙ বেরঙ্গের কাগজ দিয়ে আমি ফুলগুলি বানিয়েছিলাম তাতে পুঁতি লাগানো ছিল এবং ফুলদানির গায়ে যে কারুকার্য করেছিলাম সেটি আমার মেয়ের খুবই পছন্দ হয়েছিলো ওর ও নিজে বলেছিলো যে ওর জন্মদিনের ওটা সেরা উপহার